সাম্প্রদায়িক বছরগুলিতে আমাদের গ্রামে বিভিন্ন ধরণের প্রোগ্রাম হয় তার মধ্যে যে সব তরুন তরুণীরা আছে তারা বিভিন্ন ধরণের নাচ পরিবেশন করে যেমন হলো রবীন্দ্রনাথ সঙ্গীত এবং ছৌ নাছ মাঝি নাচ এইসব তারা করে এবং গ্রামের লোককে তার দ্বারা শিক্ষা প্রদান করে তার মধ্যে যেমন ছোটো ছোটো বাচ্চারা আছে ছেলে মেয়ে তাদেরকেও নাচ শেখানো হয় সেই সব নাচ ফোনের মধ্যে তুলে ফোনের ইন্টারনেটের সাহায্যে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয় এবং সেই সব নাচ দেখে আরও অনেকে অনুপ্রেরণা পায় তারপর তারা তরুণ তরুণীরা বিভিন্ন ধরণের স্মার্টফোন দেখে বিভিন্ন ধরনের নাচ এসব তারা প্রস্তুতি নেয় তারপর তারা প্রোগ্রাম করেন সেসব প্রোগ্রাম দেখে খুবই মানুষের ভালো লাগে এবং মানুষের নাচের প্রতি আগ্রহ বাড়তে থাকে এইভাবে আমাদের গ্রামের যে সব তরুণ তরুণীরা আছে তারা নাচটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং খুব ভালোবাসা নিষ্ঠার সঙ্গে সেটিকে তারা পরিবেশন করে এবং তাকে খুব শ্রদ্ধা এবং ভক্তি করে